হ্যাঁ হ্যালো বলছিলাম যে আপনার কি দর্জির দোকান আছে তো বলছিলাম আমি একটা জামা কিনে চাই তো কত পড়বে হ্যাঁ বলছিলাম জামার পিস কি আপনার কাছেই পাওয়া যাবে তাহলে পাঠান একটু দেখি কেমন কি ডিজাইনের আছে তো বলছিলাম না এটা ঠিক লাগছে না আর যদি আছে তো ঠিক আছে পাঠান হ্যাঁ আসছে এই যে আর না আর অন্য কোনো থাকলে হ্যাঁ এই ডিজাইনটা বেশ ভালো আছে তো এটা কাটাতে কত পড়বে হুম তো বলছিলাম হ্যাঁ তো বলছিলাম যে আপনার কাছেই তো কিনে পরে কাটাবো তো একটু কম টম করলে হতোনা আর একটু কম করলে ওই চারশোর মধ্যে হয়ে যা কাটা না চারশো আর কেনা পাঁচশো এরকম নশো টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে তাহলে হ্যাঁ গিয়ে তাহলে মাপটা দিয়ে আসবো তাহলে কাটিয়ে দেবেন ঠিক আছে তাহলে রাখছি